হ্যাঁ আমি আমার তৈরি রান্না বা আমার করা রান্নাকে যে শখ সেটাকে আমি একদিন পেশা হিসেবে নিতে চাই এই কথা আমি আগেও ভেবেছি বা পরেও ভাবতে চাই আর আমার পরিবারের প্রতিক্রিয়া খুবই সুন্দর প্রথম যেদিন আমি রান্না করি সেই খাবার যখন সবারির কাছে পরিবেশন করি সেই খাবার খাওয়ার পর সবারির মুখের দিকে তাকিয়ে যখন দেখি তাদের যে মনে এক আনন্দ উৎফুল্লতা সেটা দেখে আমার মনে হয়েছে আমি পারবো আমার রান্না সবারই মন ছুঁয়ে যাবে এবং সেই দিক থেকেই আমি ভেবেছি যে আমি আমার রান্নাকে শুধু নিজের বাড়ির রান্না বলে নয় নিজের পেশা হিসাবেও নেব এবং আরো পরে আরো দূরে যেতে পারবো